হ্যালো বলছি আপনাদের ওখান থেকে যে একটা কানের দুল দেওয়া হয়েছে যে আমি যেটা পে করেছি কিনেছি কিন্তু কানের দুলটা যথেষ্ট খুব সুন্দর আমি যেরকম ছবি দেখে আপনার কাছে যে অর্ডার করেছিলাম তার থেকে যথেষ্ট বড়ো সাইজের কানের দুলটা কানের দুলের যে কাজগুলো যতেষ্ট সূক্ষ্ম এবং মানে সাই যথেষ্ট সুক্ষ্ম এবং দেখতেও খুব সুন্দর আমি পরেছিলাম বাড়িতে সকলে আমাকে তার নাম করেছে আমি বাইরে গিয়েছিলাম সেখানে সেখানে সকলে জিজ্ঞেসও করেছে আমি কোথা থেকে এটা কিনেছি খুবই ভালো লেগেছে আমি যে ভেবেছি যে দ্বিতীয়বার আপনার এইখান থেকেই আমি কানের দুল কিনবো কানেরটা যে যে পাথরের যে কাজগুলো করা আছে যথেষ্ট সুন্দরভাবে তারপরে এক অনেক সময় আমরা অন্য জায়গা থেকে যখন কিনি কানেরগুলো কিন্তু কানেরগুলো মানে কিছু ভাঙা বেরোয় বা পাথর ছোটা ছুটে যায় বা কোনো না কোনো হয়তো মানে ভাঙাই বেরোয় বেশি কিন্তু আপনাদের যে কানের দুলটা দেখছি যথেষ্ট সুন্দর মানে নিখুঁত মানে ছবিতে যা দেখেছি তার থেকে যথেষ্ট ভালো মানে আপনাদের যে খুব যে এত সুন্দর করে কাস্টমারকে যে এত সুন্দরভাবে যে আপনারা কোনোরকমভাবে এত সুন্দরভাবে যে প্রেজেন্ট করেন বা দেন যে মানে কোনোরকম ভাউতাবাজি করেননি আপনারা জিনিসগুলো না ঠকিয়ে যে দেন তার জন্য তার জন্য খুব খুব ধন্যবাদ আপনাদেরকে আমি আমি সেলফিও তুলেছি ওটা নিয়ে আপনাদের নাহলে পেইজে আমি এ সেই ছবিটা পাঠাবো আমি চাই আমার মতো অনেকে যেন এই রকম কানের দুলটা যেন পায় কানের দুলটা আমার যথেষ্ট ভালো লেগেছে ঠিক আছে ওকে হ্যাঁ